জলদাপাড়ায় একবার ঘুরতে গেছিলাম ওখানে জিপ সাফারিতে করে ঘুরতে গিয়ে হঠাৎই একটা ময়ূরের মুখোমুখি হলাম আমরা তো ময়ূরকে দূর থেকে ঠিক ঠাক দেখতে না পাওয়াই আমরা চিপ থেকে নেমে ময়ূরের ফটো তোলার জন্য ওর কাছে ধারে একটু এগিয়ে যেতেই ময়ূরটা খুব তেড়ে আসলো আমার দিকে তো হঠাৎই আমরা ভয়ে অনেকটা দৌড়ে পালিয়ে এসে তারপরে ভাব দেখতে চেষ্টা করি যে ময়ূরটা এত রেগে কেন যাচ্ছে তো ভালো করে লক্ষ্য করে দেখলাম মর ময়ূরের আশেপাশে ছোটো ছোটো বাচ্চারা তো ও হয়তো ভেবেছিলো যে আমি ওর বাচ্চাদের জন্য খুব কোনো একটা ক্ষতি করে না দিই ও জন্য ও ভয় পেয়ে হয়তো আমাকে আক্রমণ করেছে তো এ একটা পাখি দেখার গল্প মনে পড়ে গেলো তো ময়ূর দেখা দেখতে গিয়েছিলাম আর আর একটা গল্প একবার শীতে শীতে ছুটিতে পরীক্ষার পর আমার মাসির বাড়িতে ঘুরতে গেছিলাম ওই মাসির বাড়িতে পাখি দেখার জন্য ওখানে ধান কাটা হয় এই ধান যে ধান কাটার সময় মাঠে অনেক ছোটো ছোটো অনেক ধান পরে থাকে ধান তুলে আনার পরেও অবশিষ্ট কিছু ধান পরড়ে থাকে তো সেই ধান খাওয়ার লোভে অনেক অনেক অচেনা পাখি যে পাখি কখনো দেখা যায় না কিন্তু ধান কাটার পর ওরা আসে সেই ধান খাওয়ার লোভে অনেক নিত্য নতুন নতুন দেখতে পাখি ওখানে ধান খেতেই আসে তো শীতের বলা শীতে বিকালের দিকে আমরা ঘুরতে মাঠে ঘুরতে গিয়ে দেখি অনেক ধান খাচ্ছে অনেক পাখি তো পাখিদের দেখি ওরা কিচিমিচি করে অনেক ধান খায় অনেক বাচ্চারা তো ওই পাখি ধরারও অনেক চেষ্টা করে পাখিরা এসে অনেক দূর দূর থেকে আসে এবং ধান খায় ওরা ধান খেয়ে ও পা মাঠের মধ্যে অনেক খেলাধুলো ওড়াউড়ি করে দেখ দেখতে খুবই ভালো লাগে তো পাখি দেখেই সময় যে কখন পার করে দিই আমরা বুঝতেই পারি না পাখি দেখে পাখি দেখে যেই একটু সন্ধে সন্ধে আসে তো ওরা আবারও উড়ে ওদের বাসায় ফিরে চলে যায় সন্ধ্যের আগে অনেক ডাকাডাকি করে তো হ্যাঁ সন্ধেবেলায় তো ওরা সবাই বাসায় চলে যায় হুম ঠিক তেমনই পরের দিনও সকালবেলা অনেক পাখি মাসিদের ছাদের ওপরে ঘোরাঘুরি করে তো সেগুলোও দেখতে খুবই সুন্দর লাগে পাখিতে ডাক পাখিরা ওইভাবে উড়ে উড়ে সে খাওয়ার খায় তো এগুলোতে অনেক সুন্দর লাগে